সম্পদের ঘাটতি আমার এলাকায় মানুষকে প্রভাবিত করেছে যেমন শয্যা স্বল্পতার কারণে লোকেরা হাসপাতালে চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছে কারণ সেখানে বেড কম থাকায় রুগীরা গিয়ে বারান্দাতে পড়ে থাকতে হয় সেই জায়গায় স্যালাইন টানতে প্রচুর অসুবিধা হয় এবং মশারির ক্ষেত্রে মশারি না ঠিক মতো লাগানোর কারণে তাদেরকে এ মশা এসে আক্রমণ করে সেখান থেকেও তাদের ক্ষয়ক্ষতি হয় এবং টিকা টিকা পর্যাপ্ত টিকা টিকা যখন দেওয়া হয় কেন্দ্রতে তখন টিকা ভ্যাক্সিনের জন্য যখন বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয় সময়ে টিকা না থাকায় বাচ্চারা টাইমে টিকা নিতে পারে না সে ক্ষেত্রেও অনেকটাই অসুবিধা হয় মানুষের তো মাস্ক পরা তো সকলের মার্জনীয় কারণ একটা হসপিটাল বা একটা স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার সঙ্গে মাস্ক পরা একদম অনিবার্য সেটা বলে মনে করা হয়